হ্যাঁ এমন কিছু আছে যা আমাকে দীর্ঘ সময় সাঁতার কাটতে অনুপ্রাণিত করে বা লক্ষ্য স্থির রাখতে সাহায্য করে প্রথমে হলো স্বাস্থ্য সুবিধা সাঁতার একটি দুর্দান্ত ব্যায়াম যা শরীরের সমস্ত পেশিকে একসাথে কাজ করায় এটি হৃদয় ফুসফুস এবং রক্ত সঞ্চালনকে শক্তিশালী করতে সাহায্য করে সাঁতার ওজন কমাতে স্ট্রেস কমাতে এবং সামগ্রিক সুস্থতা উন্নত করতে সাহায্য করে মনোযোগ কেন্দ্রীভূত করার ক্ষমতা সাঁতার একটি মনোযোগ কেন্দ্রীভূত করার কার্যকলাপ যা আমাকে বর্তমান মুহুর্তে মনোযোগ দিতে সাহায্য করে এটি চিন্তা ভাবনা এবং উদ্বেগ থেকে মনকে মুক্ত করতে সাহায্য করে তৃতীয় হলো যোগাযোগের সুবিধা সাঁতার একটি সামাজিক ক্রিয়াকলাপ যা আমাকে অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে এবং নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করতে পারে নতুন জিনিস শেখার সুযোগ সাঁতার একটি চ্যালেঞ্জিং ক্রিয়াকলাপ যা আমাকে নতুন দক্ষতা এবং কৌশল শেখাতে সাহায্য করেছে আমি আমার লক্ষ্য স্থির রাখতে এবং আমার লক্ষ্যগুলিকে অর্জন করতে বিভক্ত করে সাহায্য করি আমি আমার লক্ষ্যগুলিকে লিখে রাখি এবং সেগুলিকে আমার দৃষ্টি আকনের স্থানে রাখি আমি লক্ষ্যগুলিকে অর্জনের জন্য একটি সময়সূচীও তৈরি করেছি এবং আমার অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য একটি ট্যাকিং সিস্টেমও ব্যবহার করি আমার শক্তির ভর বজায় রাখতে স্বাস্থ্যকর খাবার খাই পর্যাপ্ত ঘুম পাই এবং নিয়মিত ব্যায়াম করি এবং তার সাথে সাথে সব থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো সাঁতার কাটা আমি সাঁতার কাটি